হ্যালো হ্যাঁ সর্বাণীদি হ্যাঁ বলছি যে আজকে হ্যাঁ আজকে ওই চৈতালিদির সঙ্গে দেখা হলো চৈতালিদি বলছিলো যে দেখো আশাকর্মী হিসেবে আমরা তো অনেক দিন কাজ করছি কিন্তু আমাদের কোনো মাইনে বাড়ছে না তাই আমরা ব্যাপারটা তোমাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই এবার আমাদের কতো দিক থেকে কাজ করছি কিন্তু কিছু মাইনে বাড়াচ্ছে না হুম হুম আর এই এতো রোগের চারিদিকে প্রকোপ আর মানে আমাদের কোনো ব্যবস্থা নাই কোনো সেফটি নাই শুধু রোদে ঘুরে কাজ হুম হুম হুম সেটাই সেটাই ওই সেই তো সবাই তাই বলছে সমস্ত আশাকর্মীই তাই বলছে বলছে যে আমরা চলো আমরা সবাই মিলে গিয়ে একটা দরখাস্ত দিয়ে আসি আর আমাদের বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে বলি আমরাও বললাম যে হ্যাঁ সেটা সবাই মিলে গ্ৰুপে আলোচনা করে আমাদের একটা ব্যবস্থা করি নাহলে আর পারা যাচ্ছে না সেই ঠিক আছে তাই শুনো না বলছি যে তাহলে আমরা চলো একদিন সবাই মিলে কলকাতা যাই গিয়ে একবার হ্যাঁ হ্যাঁ আমাদের যে হেড অফিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো না আমরা এক দিন একটা গ্রুপ কল করি তো তুমি আজকে কথা বলেছো সবটা বুঝতে পার মানে আলোচনা হবে না সবাই মিলে কথা বললে ওদের মধ্যে কী আলোচনা ঠিক আছে দেখো তাহলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বে